বর্তমান সময়ে দেখা যায় সমাজমাধ্যমে সকল ব্যক্তি নিজের ছবি পোস্ট করে থাকেন সাধারণত আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে সকলেই ছবি পোস্ট করতে পছন্দ করে থাকি আমরা যখন কোনো স্থানে ঘুরতে বা বেড়াতে যাই বা যখন কোনো একটি বড়সড় ঘটনা ঘটে সুন্দর কিছু সময় আমাদের জীবনে আসে তখন সেই সময়গুলি আমরা ছবির মাধ্যমে বন্দি করে রাখি এবং সেগুলি সমাজমাধ্যমে আমরা পোস্ট করতে অবশ্যই পছন্দ করে থাকি সকলেই এর দ্বারা আমরা আমাদের সেই সুন্দর সময়টাকে সকলের সাথে ভাগাভাগি করে নিতে পারি যার ফলে আমাদের মন অনেক আনন্দিত হয়ে থাকে এবং এই কাজগুলি আমাদের করতে সকলের খুবই ভালো লাগে আমরা সবাই ফোটো পোস্ট করি যার মাধ্যমে সকলে লাইক করে থাকেন এবং কমেন্টগুলি করেন তার দ্বারা আমরা আরও উৎফুল্ল হতে থাকি নিত্য নতুন ছবি পোস্ট করার জন্য এটাই আমাদের আগ্রহকে আরও বাড়িয়ে তোলে এর দ্বারা সকলেই অনুপ্রাণিত হই এই ছবিগুলি আমরা সাধারণত অনেকবারই পোস্ট করে থাকি ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে এই সমস্ত জায়গাতে এই ছবিগুলি পোস্ট করতে আমাদের অনেক ভালো লেগে থাকে